ভারতবর্ষে প্রকৃতি খুব মনোরম এখানে প্রচুর পরিমাণে বন জঙ্গল পাহাড় পর্বত দেখতে পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে রঙ বেরঙের পাখি দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখ হল রাজস্থানের ভরতপুরের পাখিরালয় এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় এখানে প্রায়শই করলেই এক অন্যরকম অনুভূতি হয় সেটি ভাষা দিয়ে প্রকাশ করা যায় না আমি যেসব পাখিগুলিকে চিনি সেগুলি হল টিয়া ময়ূর সারস বাজ উটপাখি প্রভিতি নানারকম পাখি এইসব পাখির সঙ্গে তো আমরা আগেই পরিচিত কিন্তু ভরতপুরের পাখির সাম্রাজ্য এখানে আমাদের পরিচিত পাখিগুলি ছাড়াও আরও অন্যরকম পাখিও দেখতে পাওয়া যায় যেমন চিত্রা শালিক হিমালয়ের মোনাল মোহনচূড়া পাতিকার পানকৌড়ি শালিক নীলকণ্ঠ পাতিসারালি লেঞ্জা লাটোরা প্রভৃতি নানারকম পাখি এই পাখিগুলির রং যেমন নানারকম তেমনি তাদের কণ্ঠস্বরও খুব সুন্দর